বাংলা ভাষা হলো আমাদের গর্ব বাংলা ভাষা হলো বিশ্বের দ্বিতীয় আট বাংলায় কবিতা লিখেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বাংলায় কবিতা লিখে কাওর কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন সেই জন্য আমাদের গর্ব বাংলা ভাষা বলতে আমার কোনও সমস্যা হয় না যেটা অন্য ভাষা বলতে সমস্যা হয় যেমন সংস্কৃত ব্যাকরণ ভাষায় কঠিন যেটা বাংলা ভাষায় নেই